হ্যাঁ আমার এলাকায় মাইথন ড্যাম যা এক বিরাট পর্যটন কেন্দ্র অনেক লোক সেই জায়গায় আসে নিত্য প্রতিদিন ভিড় করে এবং মাইথন খুবই ভালো করে রক্ষণাবেক্ষণ করা হয় এবং পরিষ্কার রাখা হয় চারিপাশ এবং বোটিং ফিশিং সহ নানা মজাদার জিনিস সেখানে হয়ে থাকে গ্রীষ্মের থেকেও শীতকালে অনেক মানুষ নানা জায়গা থেকে সেখানে ঘুরতে আসে সাথে বোটিং ফিশিং তো আছেই এখন মানুষের কাছে মাইথন এক পছন্দের পিকনিক স্পট গরমকালের তুলনায় শীতকালে সেখানে বেশি ভিড় হয় এবং ফিশিং ফিশিংও বেশি হয় শীতকালে মানুষের ছুটির দিনগুলোতে তারা এখানে আসে এবং নানা বিনোদনমূলক কাজকর্ম ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে